হ্যালো দিদিভাই আমি মৌসুমি চ্যাটার্জি বলছি টাউন মুণ্ডমালা থেকে বলছি আপনার কাছে মাছ বিক্রি আছে শুনলাম কত করে কিলো কি কি মাছ আছে বলুন আপনার কাছে আমার তো লাগবে কাতলা লাগবে চিংড়ি লাগবে ভেটকি লাগবে আমার কাজ বাড়ি পড়েছে তাহলে নিতাম তো কাতলা মাছের কত করে কিলো চিংড়ি মাছ পাঁচশো টাকায় হবে না আমি তো আমি তো এক কিলো নেব না আমি নেব কুড়ি কিলো তাহলে পাঁচশো টাকায় দিলে তো হবে না আমাকে একটু কমাতে হবে কতটা কমাবেন বলুন আগে ফোনে বলুন না ফোনে তো বলতে হবে আমি তো অনেকটাই নেব রুই মাছও তো রুই মাছ কত টাকা করে কিলো বললেন তিনশো টাকা কিলো তো রুই মাছ নয় আমি নেব হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজির দাম তো আমি অত নয় তাহলে আমি আপনার কাছে কেন নেব দাম তো কমাতে হবে আমি তো এক কেজি নিচ্ছি না আজকে বাজারে দুশো টাকা কিলো মাছ আচ্ছা ভেটকিটা কত করে বারোশো টাকা ওটা আমাকে তিনশো টাকা কিলো দিতে হবে দেখুন না হবে হবে হবে হবে কেন হবে না

তাহলে কত পাঁচশো টাকা দেখুন দিদিভাই আমি আমি এক টাকাই বলব আপনি ব্যবসা করছেন আমরা তো বলতেই পারি কাস্টমার আপনি আপনার দাম রাখবেন আমি আমার বলব তাই তো অত কি রেগে গেলে চলবে তাহলে আচ্ছা দিন আপনার দামও থাকুক আমার দামও থাকুক ছশো টাকা করে করুন হবে না হবে না আমার বিয়েবাড়িটা পড়ছে এই শেষ লগনসাই আজ থেকে আষাঢ় জ্যৈষ্ঠ মাসের কয় তারিখ পড়ছে ওই পনেরো তারিখে আর মাছ কিন্তু টাটকা হতে হবে বরফে থাকলে হবে না একেবারে টাটকা মাছ চাই আমার পয়সা কমাতে পারি কিন্তু পয়সা আমার কাছে মার যাবে না কিন্তু মাছ ভালো চাই আমি আমি খবর পেলাম হ্যাঁ দেন আমি তো নিইনি আমি এই প্রথম নিচ্ছি যদি ভালো হয় আমি আরও আপনার কাস্টমার করে দেব আর প্রত্যেক দিন নয় আপনি আমাকে একটু দিলে আমি আরো কাস্টমার জোটাব দেখুন না কমান না দেখবে না আপনি এতে অনেক লাভ করবেন আপনার ব্যবসা অনেক বড় হয়ে যাবে আচ্ছা আর কই মাছ আছে নাকি আজকে তাহলে একটু নিতাম কই মাছ কতটা হবে মাগুর মাছ আছে শিঙ্গি মাগুর তাহলে শিঙ্গি মাছ দিয়ে দিন পাঁচ কিলো কত করে কিলো বললে শিঙ্গিটা শিঙ্গি মাছ তিনশো টাকা কিলো তা দেখুন না দেড়শো টাকায় হয় নাকি না আমি মাগুর বলিনি দিদিভাই আপনি ভুল শুনছেন শিঙ্গি মাছ বলেছি শিঙ্গি মাগুর আপনি বলেছেন আছে শিঙ্গি মাছ বলেছি আপনি বললেন তিনশো টাকা কিলো আমি বললাম দেড়শো টাকায় হবে না শুনতেও পাননি নাকি আচ্ছা তাহলে ছাড়ছি আমি ঠিক আছে তাহলে রাখছি দিদিভাই